আমাদের এই যে ন্যাওদা ভাদুরা সরারহাট বা নৈনানে যে বাস এখান থেকে সেরকম বাসের কোনও পরিষেবাই নেই আছে একটা আছে নৈনান থেকে যেটা ধর্মতলা পর্যন্ত যাচ্ছে ও কোনও ঠিক নেই সারা দিনে হয়তো তিনবার কি চারবার তার কোনও টাইমও ঠিক নেই ঠিকমতন পাওয়াও যায় না সেরকম কোনও পরিষেবাই নেই আরও একটা দুটো হলে খুবই ভালো হতো এটা একটা সমস্যা তারপর হচ্ছে টোটো অগুন্তি টোটো রাস্তাঘাটে যেখানে সেখানে সব সময় দাঁড়িয়ে থাকে জ্যাম এটাও একটা অসুবিধা এছাড়া আছে যেরকম ট্রেন ট্রেনের যে পরিষেবা প্রথমত ট্রেনের তো কোনও যদি বলে এই টাইমে আসবে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা লেট হয় মানে ভুক্তভোগী জানি যেটা লেট হয় তারপর তো ট্রেনের কত রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা লেগেই আছে দু দিন ছাড়া ছাড়াই হচ্ছে এগুলো হচ্ছে তারপর তো ভিড় হয় অ্যাক্সিডেন্ট মানে কত রকমের কত কি সমস্যা হয় এবার এইগুলো যদি একটু সমস্যার সমাধান হয় তাহলে সাধারণ যে মানুষ তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন তারা হবে না অনেকরকম যাত্রী আছে বয়স্ক লোক আছে অনেকরকম সমস্যা আছে তারপর রাত্রিবেলারও ব্যাপার আছে যেগুলো এখন রিসেন্ট যেটা হচ্ছে সবক্ষেত্রে ট্রেন বলুন বাস সবক্ষেত্রেই কিন্তু হচ্ছে এইগুলো একটু ঠিকমতন দেক দেখলে ঠিকমতন পরিষেবা দিলে খুবই ভালো হয়